কোভিড নাইন্টিন তো শুরু হয়েছিলো চীন থেকে চীনে প্রচুর লোক মারা গিয়েছিলো প্রচুর লোক খুবই দুঃখজনক বিষয় ওখানে অনেক লোক মারা গিয়েছিলো তারপর আস্তে আস্তে আমাদের দিকে আমাদের এলাকায় গ্রামের দিকে দু একজনের দেখা দিয়েছিলো দু একজন মারাও গিয়েছিল দুই একজনের থেকেও বেশি মারা গিয়েছিল আর বাড়িতে আমরা বাড়ির লোকেরা প্রচুর নিয়ম মেনেছি যেমন বাইরে থেকে এসে স্যানিটাইজ করা থেকে শুরু করে জামা চেঞ্জ করা যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ঘরে তখন আমার মেয়ে খুবই ছোটো ছিলো বলতে গেলে সবে হয়েছিলো এক মাস কি দু মাস ছিলো তাহলে আমাকে কতটা মানতে হয়েছিলো সেই সময় আমার স্বামী কাজে যেত কলকাতায় ওখান থেকে এসে স্যানিটাইজ করে জামাকাপড় বাইরে খুলে সেই জামাকাপড় রোজের জামাকাপড় রোজ ধোয়া কাচা হতো হাত পা ধুয়ে ভেতরে ঢুকতে হতো বাজার থেকে কোনো সবজি কিনে আনলে সেটাকে আগে ধুয়ে তারপরে ঘরে ঢোকাতে হতো লোকজন যেই আসতো স্যানিটাইজ করে তারপরে ঘরে ঢুকতে হতো শুধু আমাদের বাড়ি বলে না আমাদের এলাকায় সব জায়গায় সবাই প্রচুর নিয়মকানুন মেনেছে মেনে কিছু কিছু মানুষ নিয়ম মানলেও সেগুলো আর রক্ষা পাওয়া যায়নি আবার চেষ্টা করেছিলো সবাই মিলে নিয়ম মানতে স্যানিটাইজ করতে তারপরে ভ্যাকসিন নেওয়া হয়েছিলো কোভিড নাইন্টিন ভ্যাকসিন এলাকার প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন নিয়েছিলো তারপরে বাচ্চা থেকে শুরু করে অবশ্য বাচ্চা বেশি ছোটো বাচ্চাদের হয় না ভ্যাকসিন বয়স্ক থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নিয়েছিলো প্রচুর মানতে হয়েছিলো সেই সময় প্রচুর মানুষ মারা গিয়েছিল বাইরে বেরোনো যেত না খুবই একটা দুঃখজনক ব্যাপার ছিলো অনেক লোক মারা গিয়েছিলো প্রচণ্ড দুঃখের সময় গেছে সেই দিনগুলো যেন আর ফিরে না আসে আমরা যেমন আছি সবাই এলাকার লোক হাসি খুশি সেরকমই যেন থাকি গোটা পৃথিবীর লোক আমি চাই না সেই কোভিড নাইন্টিন আবার ফিরে আসুক আমি কোনো দিনই চাই না সেরকম কোনো রোগই যেন না আসে কারণ প্রচণ্ড দুঃখজনক ব্যাপার এটা প্রচুর মানুষ মারা গিয়েছিলো খুবই দুঃখজনক ব্যাপার কিছুতেই মানা যায় না গায়ে কাঁটা দিয়ে ওঠে এইসব এইসব মানে দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে ভয়ঙ্কর একটা ব্যাপার প্রচণ্ড ভয়ঙ্কর একটা ব্যাপার